সত্যি কথা বলতে আমি একটা ক্রিকেট ম্যাচ খেলেছিলাম যেটা আমাদের শহরে থাকেনি আমাদের শহরের থেকে অনেক দূরে অন্য একটা শহরে সেটা ছিল আমার জীবনে বিশেষভাবে উদ্ভাবনী যুগান্তকারী খেলা কারণ সেটা এতটাই অবাকজনক ছিল যে আমি বলে বোঝাতে পারব না সেখানে যে এই যে আমি যে খেলাটা খেলেছি সত্যি কথা আমার মনে একটা আলাদাই অভিজ্ঞতা চলে এসেছে কারণ সেখানে একটা যে মাঠে খেলা হচ্ছিল সেখানে মাঠের বাইরে এত পরিমাণে দর্শক ছিল যে কী বলব সেখানে খেলার সঙ্গে সঙ্গে আমার মনে একটা ভয় কাজ করছিল যদি হেরে যাই তাহলে কী হবে এই কারণে আমি বলতে চাই যে সেটা ছিল বিশেষ যুগান্তকারী কারণ এতটাই অবাক করা আর এতটাই ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে সে ম্যাচটা খেলেছি কিছু বলার নেই আমার কারণ এখানে আমি কী বলব এখানে হচ্ছে সমস্ত কিছু যেটা খেলা হয় সেটা হচ্ছে একটা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে যে সমস্ত দর্শক রয়েছে গোটা মাঠটা জুড়েও এ টানটানভাব এবং সবাই চিৎকার করে উৎসাহিত করছে আমাদেরকে আমরা সেমি ফাইনালে উঠেছিলাম এবং ফাইনালটাও আমরাই জিতেছিলাম সেখানে আমি ব্যাটিং করছিলাম আমি খেলতে পারছিলাম না এতটা পরিমাণে আমি নার্ভাস ফিল করছিলাম এই কারণে আমার টিমমেটরা আমাকে সহায়তা করলো এবং আমাকে উৎসাহিত করলো যে চিন্তা করিস না এখানে এতজন রয়েছে সবাই তোর খেলা দেখতে এসেছে তুই খেল এইভাবে আমাকে উৎসাহিত করার পর আমি খেললাম সেই যে কী অভিজ্ঞতা আমার হয়েছিল আমি ই বলে বোঝাতে পারব না এটা সত্যি একটা যুগান্তকারী অভিজ্ঞতা আমি শুধু এতটুকুই চিন্তা করি যে সেই খেলাটা কীভাবে আমি জিতে এসেছিলাম এবং কীভাবে আমি আমার টিমকে জিতিয়ে ছিলাম